কৃষকরা করতে পারে এমন কিছু ব্যবসা পার্শ্ব ব্যবসা হলো কৃষকরা তাদের সবজি ধান বা আলু এগুলো নিয়ে যেয়ে অন্য জায়গায় বিক্রি করে তবে সবজিটা নিজেই নিয়ে যেয়ে সকালে বাজারে বসে ফলে তার অনেক লাভ হয় কেন সেটা নিজে ব্যবসা করে নানান ধরনের সবজি নানান ধরনের দাম হয় সেই অনুপাতে বিক্রি করে সে লাভ পায় এছাড়াও যে ধান চাষ করে কৃষক সেটাও তার ব্যবসা করে নিতে পারে সেও অনেক জনের কাছে ধান কিনে তারপর একসাথে যদি বড় ব্যবসাদারের সঙ্গে যোগাযোগ করে সেটা বিক্রি করে তাতেও তার লাভ থাকে এবং আলু চাষের ক্ষেত্রেও তাই তিল চাষের ক্ষেত্রেও তাই আমরা দেখেছি যে কোনো কৃষক সে যদি নিজে কিছুটা জিনিস কিনে নেয় নিয়ে পরে সেটা একসাথে বিক্রি করে তাহলে সে বেশি লাভজনক হয় এবং পার্শ্ব ব্যবসা হিসাবে এটাকেই মনে করি যে ব্যবসার ক্ষেত্রে সে একা একা না করে যদি সমস্ত চাষীর সাথে যোগাযোগ রেখে জিনিসটা কিনে বিক্রি করে বা একসাথে অনেকটা জিনিস নিজে কিনে এনে সেটাও অন্য জায়গায় দেওয়ার মতো যোগাযোগ ব্যবস্থা রাখে তাহলে তারা খুবই পার্শ্ব ব্যবসা হিসাবে লাভবান হয়ে উঠে কৃষকদের ক্ষেত্রে